ভ্রমণের জন্য সামনা সামনি বলতে দীঘা গিয়েছিলাম বাড়ির সকলকে নিয়ে গাড়ি ভাড়া করে সেখানে গিয়ে ইয়ে ভালো বিশ্রাম করেছিলাম যে হোটেলে ঢুকেছিলাম অনন্যা হোটেল বলে একটা হোটেল ছিলো সেখানে হোটেলও খুব সুন্দর খুব সুন্দর এসি ছিলো ভিতরটা পরিবেশটাও খুব ভালো ছিলো এবং খাবার দাবার বলতে খাবার দাবারও খুব সুন্দর বিভিন্ন ধরনের মাছ যখনই যেইটা দরকার ছিলো ফোন করলেই সব চলে আসতো খাবার দাবার নিয়ে এ এবং ওখানে পরিষেবাগুলাও খুব সুন্দর ছিলো